হ্যালো কে বলছেন হ্যাঁ রোহিতের ফুলের দোকান বলছি বলুন আমিই রোহিত বলছি বলুন

আচ্ছা আচ্ছা না না না অসুবিধা নেই বলুন কীরকম কী কী ফুল লাগবে বলুন আপনি

আচ্ছা আচ্ছা

ও আচ্ছা আচ্ছা আচ্ছা অপরাজিতার মালা না হাতের বালা আচ্ছা আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা হুম আচ্ছা আপনি যে পদ্মফুলটার কথা বলছেন ওই পদ্মফুলটা কি সাদা পদ্ম দেব না লাল পদ্ম দেব আচ্ছা লাল পদ্মটাই দেব না ঠিক আছে কোনও অসুবিধা নেই

আচ্ছা দেখুন আমি এটা আপনাকে বলে দিচ্ছি যদি ওভারঅল মানে যদি বলেন তাহলে জিনিসটা আটশো নশো টাকার উপর হবে ঠিক আছে তো সেটার হিসাবটা আপনাকে বলে দিচ্ছি আমি এই যে আপনি যে পদ্মফুলের কথাটা বললেন তো পদ্মফুল আপনি এখানে লাগবে আপনার একশো আটটা তাই তো তো এই একশো আটটা পদ্মফুলের টোটাল যে দামটা সেটা মোট দাম হচ্ছে আপনার ওই পাঁচশো টাকার উপর লাগবে ঠিক আছে আর রইল যে আপনার যে গেঁদাফুল বলছেন কী আপনি লাগবে আচ্ছা হলুদ আর রক্তগেঁদা মিশিয়ে হলুদ আর রক্তগেঁদা যদি মিশিয়ে আপনি নেন তাহলে আপনার পড়বে জিনিসটা তিনশো টাকা আর যদি আপনি হলুদ গেঁদা আর রক্তগেঁদা যদি আলাদা নেন আলাদা আলাদা করে নেন তাহলে আপনার দুটো মিলিয়ে আপনার পড়বে টোটাল ছশো টাকা

একদম ঠিক আছে কোনও অসুবিধা নেই আপনি তাহলে আসুন দোকানে এসে নিয়ে যান দেখে যান ঠিক আছে ঠিক আছে রাখছি তাহলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক